হ্যাঁ আমি পাখিদের ক্লাবে বা দলে যোগ দিয়েছি সেই অভিজ্ঞতা আমার খুব সুন্দর যেটি আমি জীবনেও ভুলেও ভুলতে পারব না এই সৌভাগ্য হয়েছিল আমারই এক বন্ধু সৌমেন দাসের জন্য যে আমায় প্রথম পাখিদের ক্লাবে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমি ভিন্ন ভিন্ন ধরনের পাখি দেখি তাদের সম্পর্কে জানি তাদের গান উপলব্ধি করি তাদের ভয়েস তাদের চলনভঙ্গি সমস্ত কিছু আমাদের আশেপাশে যে সমস্ত পাখি তাদের থেকেও উন্নত মানের বা সুন্দর পাখি ওখানে গিয়ে দেখেছি নিত্য নতুন যে পাখিদের দেখি তাদের থেকেও অনেক প্রকারের পাখি দেখেছি যেগুলো দেখতে যেমন সুন্দর তেমন তাদের ভয়েসও সুন্দর বা তাদেরকে অনেক দূরদূরান্ত থেকে অনেক দর্শকও দেখতে আসছে বা তাদের গানকে উপলব্ধি করতে আসছে অনেক কবি সাহিত্যিকেরাও তাদের এই ভয়েসটাকে নিয়ে বা তাদের গানটাকে নিয়ে অনেক গবেষণা করেছে তাদের সেই গানটিকে নিয়ে কবিতা বা গান বা অনেক সাহিত্যও লিখে গেছেন যাতে যেটি সম্পর্কে আমরা আগে শুনেই এসেছি কিন্তু আমার এরকম কোনো উপলব্ধি হয়নি যে তাদের পাখিদের সান্নিধ্যে গিয়ে তাদের গান শোনাটা কেমন লাগে বা তারা কীভাবে আওয়াজটা করে তাদের ভঙ্গিটা যেটা আমি আগে কোনো দিন উপলব্ধি করিনি যেটি প্রথম উপলব্ধি করলাম এই ক্লাবে বা দলে যোগদান করে সেরকমই আমি আমার বন্ধু যে বন্ধু নিয়ে গিয়েছিল তার সঙ্গেও আমি একদিন জঙ্গলে গেছিলাম সে যেহেতু এটা সম্পর্কে গবেষণা করছে সেহেতু ও ও একটি টেপ রেকর্ডারও নিয়ে গেছিল গিয়ে নানান ধরনের পাখিকে দেখছি দেখে তাদের চলনভঙ্গি দেখে তাদের ভয়েস শুনছি তাদের ভয়েসটাকে রেকর্ড করছি তাদের গানের মধ্যে কী নতুনত্ব আছে তারা তারা কীভাবে গানটা করে বা তারা তাদের কখন ভাবভঙ্গিমা কখন চেঞ্জ হয় কীরকম প্রকৃতির হয় বা তারা কীভাবে থাকে দীর্ঘ সময় ধরে পাখিরা কোথায় থাকছে তাদের তারা কী কাজকর্ম করছে তাদের সম্পর্কে জানা বোঝা আবার যে সমস্ত পাখিরা প্রায় বিলুপ্তপ্রায় তাদেরকে কীভাবে বংশবৃদ্ধি করানো যায় তাদেরকে সংরক্ষণ করে কীভাবে তাদেরকে প্রজননটাকে আরও দীর্ঘদিন বজায় রাখা যায় ধীরে ধীরে তাদের বৃদ্ধি করা বা নতুন আরও প্রজন্মের পাখিদের খুঁজে বার করা বা তাদেরকে সংরক্ষণ করা এই সমস্ত কাজও করতে বেশ ভালো লাগে তার জন্য জঙ্গলে যাওয়া দরকার বা তাদেরকে উপলব্ধি করা দরকার তাদের ভয়েসটাকে শোনা দরকার তাদের গানের মধ্যে কী কী নতুনত্ব আছে তাদের মধ্যে ভাবভঙ্গিমার কী কী পার্থক্য আছে প্রচুর পাখি আমাদের অজানা অচেনা আছে যেগুলি তাদের সান্নিধ্যে গেলেই জানা যায় বা প্রকাশ পায় তাদের মধ্যে কী নতুনত্ব আছে এরকমভাবেই পাখিদের সান্নিধ্যে যাওয়ার যে সুযোগটা আমি পেয়েছিলাম সেটির অভিজ্ঞতা খুবই সুন্দর তাই আমি দুবার আবার যেতে চাই সেই জঙ্গলে বা ভিন্ন ভিন্ন পাখিদের সাথে মানে কথা বলা বা তাদের ভয়েসটাকে শোনা অবজার্ভ করা এগুলোকে করতে চাই তো পাখিদের সম্পর্কে বলতে গেলে আমি খুবই কমই জানতাম যেটি একবার গিয়ে একবার কী দুবার গিয়ে আমার সেটা উপলব্ধি হয়েছে যেটা আমি দিনকে দিন আরও বাড়াতে চাই বা তাদের প্রতি আমাদের আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে যেটি আমি আরও বাড়াতে চাই বা তাদের সম্পর্কে জানতে চাই পাখিরা কীভাবে কথা বলে তারা কীভাবে দিন কাটায় সকাল হয় কীভাবে তারা সকালের গানটাকে কীভাবে শুরু করে বা দিন শেষে তারা কীভাবে তাদের জীবনযাপনটাকে বজায় রাখছে তাদেরকে সংরক্ষিত করা যাবে কীভাবে সেটিও আমি চাই যে সেই সংরক্ষণ করার পিছনে বা তাদেরকে একটু জানার জন্য কাছ থেকে আমি দুবার আবার সেই কাজটার প্রতি ইন্টারেস্টেড হয়ে যেতে চাই বা আমার এই কাজটার প্রতি একটা নেশা লেগে গেছে যেটা আমি আমার বন্ধুকে বলেছি আবার দুবার আমি যেতে চাই সেই ক্লাবে বা সেই ও যেখানে রিসার্চ করছে ও যেখানে যাচ্ছে সেখানে গিয়ে তার পাখিদের সাথে দেখা করা বা পাখিদেরকে দূর থেকে অবজার্ভ করা তাকে কেমন দেখতে তার চোখগুলো কেমন তার লেজটা কেমন সে কীভাবে ওড়ে সে কীভাবে গান করে এগুলো সম্পর্কে জানতে চাই বুঝতে চাই আরও অজানা তথ্য পাখিদের শুধু পাখিদের সম্পর্কে নয় আরও অনেক পশু পাখি যাদেরকে আমি জানি না তাদের সম্পর্কে কিছু জানি না তাদের সম্পর্কে জানতে চাই বুঝতে চাই তার জন্য আমি দুবার আবার ওই জঙ্গলে বা এরকম পশু পাখিদের ক্লাবে যেতে চাই গিয়ে আরও নানান অভিজ্ঞতা অর্জন করতে চাই যেটি অর্জন করা একটা নেশা একটা ভালো লাগা তৈরি হয় আর মনও ভালো থাকে পাখিদের গানের মধ্যে যদি সেই তাদের মাহাত্ম্যটা খুঁজে পাওয়া যায় না তাহলে অনেক মনও ভালো থাকে বা নতুন কিছু শিখতে পারি যেটি আমি শিখতে চাই বা পাখিদের সাথে সময় কাটালে না মনটার মধ্যে একটা আলাদাই ফিলিংস বা সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়